হ্যালো হ্যাঁ এটা কি অষ্টমী রেস্টুরেন্ট হ্যাঁ আমার কিছু খাবার লাগতো এই জন্য অর্ডার দিতাম

ক তো আপনারা কি ঠিকঠাক টাইমই পৌঁছোতে পারবেন হ্যাঁ আর মানে খাাবারের মধ্যে আছে কি কি

ও তা মানে আমার এই পনেরো প্লেট বিরিয়ানি লাগতো আর বিরিয়ানি ভালো হবে তো নাকি হ্যাঁ না এমনি ভালো তো পাশের দোকান থেকে একদিন নিয়েছিলাম তা সেখানে খুব একটা ভালো দেয় নি হ্যাঁ তা সে বুঝলাম কিন্তু নেওয়ার পরে যদি খারাপ বেরোই তা এর কী ব্যবস্থা হবে

আর এই বিরিয়ানি মানে কীরকম দাম নিচ্ছেন আপনারা ও তা একটু আমি তো দশ বারো মানে পনেরো প্লেট নেবো তা এটা কি একটু কম হবে না এই ধরুন গে একশো টাকার জাগায় নব্বই টাকা করেলে নিন আর স আর মানে কী কে আছেে কি কী ও তা আপনারকে পকোড়ার দাম কীরকম হুম আর ওই বিরিয়ানির সাথে আর কিছু লাগতো আমার হ্যাঁ এই ধরুন গিয়ে দশটা পকোড়া লাগবে

চাউমিন হবে হ্যাঁ মানে বিভিন্ন মানুষ আছে তো এখানে তারা যেরকম খেতে পছন্দ করবে সেরকম রোল টোল হবে নাকি হ্যাঁ তা ওই পাঁচটা রোল লাগবে আর দশ পিস পকোড়া আর পনেরো প্লেট চাউমিন আর কি ওই পনেরো প্লেট বিরিয়ানি এই ধরুন তা আপনার দাম কত কি হয়েছে

একে একটু কমিয়ে নেওয়া যায় না